কৃষির জন্য সরকার থেকে আমি অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি পেয়েছি এবং অনেক ঋণও পেয়েছি সে সম্বন্ধে আমি যদি বলতে চাই আমি দেখেছি যে এখন আমাদের সরকার কৃষকদেরকে কিন্তু অনেক ধরনেরই সুবিধা দিয়ে থাকে অনেক সময় কৃষকদের দরকারে তাদেরকে ঋণও প্রদান করে থাকে তাছাড়াও আমাদের সরকার কিন্তু বিভিন্ন ধরনের স্কিম চালু করেছে আমাদের চাষিদের জন্য যেমন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি এছাড়াও আমাদের রাজ্য সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প যেখান থেকে কিন্তু কৃষকরা তাদের মাসের শে বছরের শেষে দু বারেতে পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা পেয়ে থাকে যেখানের থেকে কৃষকদের কিন্তু অনেকটাই তাদের সংসার চালাতে সুবিধা হয়ে থাকে তাছাড়াও আমরা জানি যে ক্রপ লোন বা শস্য বিমা অনেক ধরনের শস্য বিমা দেওয়া হয়ে থাকে তাছাড়া অনেক সময় কিন্তু শস্যের জন্য ঋণও দেওয়া হয়ে থাকে যেটাকে ক্রপ লোন বলে আমরা জেনে থাকি এটার থেকেও কিন্তু কৃষকরা তাদের চাষ করার জন্য টাকা নিতে পারে এবং খুবই কম সুদের বিনিময়ে কিন্তু তাদেরকে এই টাকাটা প্রদান করা হয়ে থাকে এবং এর জন্য কোনও কিছু মর্টগেজও তাদেরকে রাখতে হয় না তো সেক্ষেত্রে আমি দেখেছি আমাদের সরকার কিন্তু বিভিন্নভাবে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তাদেরকে সাহায্য করছে এছাড়া আমি যে কৃষকদের কাছ থেকে আমি চাইবো যে আরও অনেক ক্ষেত্রে কিন্তু এই ইতে শুধার হওয়ার দরকার রয়েছে যে ক্ষেত্রগুলোতে সংশোধন করা দরকার রয়েছে যেমন চাষিদেরকে কিন্তু এখনো যে ন্যায্য দাম পায় না চাষিদের যে ফসল উৎপন্ন হয় এই ফসলের কিন্তু চাষিরা ন্যায্য দাম পায় না তাছাড়া আমরা দেখেছি অনেক সময় চাষিদের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো কিন্তু সময়মতো তারা পায় না তাদেরকে সরবরাহ করা হয় না অনেক সময় আমি দেখেছি যে চাষিদের তাদের যে মানে তাদের যে উৎপাদিত দ্রব্য বা উৎপাদিত পণ্য সেগুলো কিন্তু বিক্রির সময় তারা সঠিক মূল্য পায় না এবং তাদের সাথে কিন্তু অনেক সময় অনেক ধরনের অন্যায় করা হয়ে থাকে তো আমি চাইবো সরকারের কাছে এই দিকে একটু নজর দিক যাতে করে তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় এবং তারা দুর্নীতির শিকার না হয়